আমরা হচ্ছে হিন্দু ধর্ম আমরা হচ্ছে হিন্দু হ্যাঁ আমরা হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে হ্যাঁ পুজো আর্চায় আমাদের মন্দি মন মন্দির আছে আশ্রম আছে কিন্তু আমাদের দুর্গা পুজো কালী পুজো এই ধরন নানারকম পুজো হয় হ্যাঁ আমাদের এর মধ্যে দান ধ্যান সবকিছু আছে হয় দান ধ্যান করে হ্যাঁ খাওয়াদাওয়া হ্যাঁ ভোগ টোগ তারপর এবার অনেকে হ্যাঁ বাচ্চা কাচ্চাদেরকে বই খাতা পেন পেনসিল টেন্সিল দেয় হ্যাঁ তারপরে কম্বল টম্বল অনেক জায়গা দিয়ে দান টান করে অনেক ক্লাব ট্লাব থেকে হ্যাঁ আবার আশ্রম থেকেও অনেক আশ্রম আছে আমাদের আশ্রমে থেকে খাওয়াদাওয়া হয় আশ্রম থেকে খাওয়াদাওয়া হ্যাঁ আবার দান ধ্যান করে যে যেরকম জমিদার বড়লোকেরা আছে ওরা যা দান ধ্যান করে হ্যাঁ অনেকে গরীবদেরকেও দান ধ্যান করে হ্যাঁ আমরা হচ্ছে হিন্দু ধর্ম মানুষ আমরা ও যতটুকু পারি ততটুকু দান ধ্যান করি